আমাদের এখানে এই অঞ্চলে হিন্দু মুসলিম খ্রিস্টান অনেকেই অনেকেই আছে যে যার ধর্ম আলাদা যে যার ধর্ম নিয়ে সে চলে যেমন গিয়ে খ্রিস্টানদের গির্জা আছে তারা কোনো বিপদে পড়লে বা এমনিতে তারা গির্জায় গিয়ে তারা প্রার্থনা করে যাতে তারা ভালো থাকবে বা অন্যান্য যা কাজ তারা করে হিন্দুরা যেমন মন্দিরে যায় মন্দিরে পুজো দেয় বিভিন্ন দিনে ওদের বিভিন্ন রকম বার থাকে বার করে ওরা পূজা দিতে যায় বার করে ওরা মন্দিরে যায় শনি পূজা টুজা আরও কত কী করে অনেক রকম কিছু করে মুসলিমরা যেমন মসজিদে যায় নামাজ পড়ে এমনকি মুসলিমরা অনেক সময় অনেক জায়গায় মাজার আছে মাজারেও যায় সেখানে গিয়ে দোয়া টোয়া করে যে যার প্রার্থনা করে যে যার মতো সবাই চায় পরকালে গিয়ে ভালো থাকবে হিন্দুরাও যেমন চায় স্বর্গ লাভ করবে মুসলিমরাও যান ভালো থাকার জন্য প্রার্থনা করে যে যার মতো সেই তার সেরকমই করে